আমরা সিনেমা বিনোদনমূলক হিসেবে আমরা দেখি সিনেমা দেখি কিছু কিছু সিনেমা খুব ভাল লাগে যেগুলো প্রিয় সিনেমা হয়ে মনের মধ্যে একটা স্থান নিয়ে নেয় সেইরকম একটি সিনেমা আমার প্রজাপতি দেব এবং মিঠুন চক্রবর্তী দুজনকে নিয়ে এই সিনেমার মূল কাণ্ড কাণ্ডারী তারা এইখানে যেটা হচ্ছে সিনেমাটি বিশেষ আকর্ষণ হচ্ছে বাবা ছেলের মিষ্টি মধুর এবং খুনসুটির বিষয়ের বহিঃপ্রকাশ এটি একটি পারিবারিক সিনেমা যেখানে পরিবারের সকলে মিলে এটি উপভোগ করতে পারা যায় এই সিনেমার সাহায্যে আমরা আমাদের নিজ নিজ জীবনের সাথে অনেকটাই মিল খুঁজে পাই এই সিনেমার মাধ্যমে একজন পিতা ও পুত্রের মধুর সম্পর্ক যে রয়েছে গড়ে উঠেছে সেটা কিন্তু প্রকাশ হয়েছে এছাড়াও এই প্রজন্মের সঙ্গে পুরোনো প্রজন্মের যে মানসিকতা এখনও বহু জায়গায় যে মিলে আছ মিল আছে সিনেমাটির পিতা পুত্রের চরিত্রে সেটা তার প্রকাশিত হয়েছে প্রত্যেকটি পিতা এবং পুত্রকে এই চলচ্চিত্রটি দেখে রাখা উচিৎ কারণ বাস্তবে তাদের জীবনেও এইরকম একটা পরিস্থিতি আসতে পারে চলচ্চিত্রটি ভালো লাগার আরো একটি কারণ হচ্ছে যে যে কোনো সংসারে মা ছাড়াও একটি সন্তানকে একজন পিতা কতটা সুন্দর শিক্ষা দীক্ষা দিয়ে বড়ো করতে পারে এটা কিন্তু এখানে দেখানো হয়েছে এবং সেই পুত্র যে সমাজকে হ্যাঁ উপেক্ষা করে তার পিতার অন্তরে হ্যাঁ একটা তার অন্তরে যে ভালোবাসা এবং মর্যাদা দিতে পারে সেটা কিন্তু সিনামাতে দেখা গেছে